হ্যাঁ আমি বড় হওয়ার পর নতুন সাঁতারের স্ট্রোক বা কৌশল শিখেছি এবং আমি শিখেছিলাম এটি আমার বাবার কাছ থেকে কারণ আমার বাবা একজন সাঁতারের ট্রেনার তিনি আমাকে শিখিয়েছিলেন সাঁতারের স্ট্রোক কী ভাবে নিতে হয় কী ভাবে সাঁতার কাটতে হয় কী ভাবে সাঁতার তার থেকে এগিয়ে যেতে হয় কী ভাবে বিরত থাকতে হয় তোমার টার্নিং পুল পোলিং ডাউন কী ভাবে মাস্টার স্ট্রোক করতে হয় বাটারফ্লাই সব কিছু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি তিনি আমাকে শেখাতেন আমার বুক ধরে তিনি আমাদের সকালে সাঁতার কাটানো শেখাতেন এবং তিনি আমাকে বলে দিতেন কী ভাবে সাঁতার কাটলে আমি কম্পিটিশনে প্রথম হতে পারব এবং কী ভাবে সাঁতার কাটলে আমি আমার সাঁতারের স্পিডটা বাড়াতে পারব তিনি সব সময় আমাকে গাইড করতেন এবং আজ আমি একজন দক্ষ সাঁতারু এ ভাবে আমি আমার বাবার কাছ থেকে সাঁতার শিখেছি